হ্যাঁ আমি এই পেশা সম্পর্কে মজা খুঁজে পাই না বলা ভুল হবে মজা পাই কারণ মাছ যখন জালে বেঁধে বা বঁড়শিতে বেঁধে তখন একটার পর একটা মাছ যখন আমি পাত্রে রাখি তখন অবশ্যই মজা খুঁজে পাই আর মাছের মজা খুঁজে পাওয়াটা আমি মনে করি সবার কাছেই একান্ত তাছাড়া মাছ মাছ ধরার মজাটাই আমার কাছে মনে হয় যেন একটা গুরুত্বপূর্ণ বিষয় জানি না আমার প্রজন্মের পরবর্তী প্রজন্ম তারা এই পেশায় নিযুক্ত থাকবে কি না বলা যায় না কারণ আমরা তো সবাই চাই যে আমি হয়তো মাছ ধরছি আমার পরবর্তী প্রজন্ম মাছ ধরুক এটা আমি হয়তো সে অন্য পেশায় নিযুক্ত হোক কিন্তু একেবারে যে মাছ ধরা পেশাটা ভুলে যাবে সেটা তার নিজেরই হতে পারে সেটা তার পরিকল্পনা বা সম্পূর্ণ নিজের ইচ্ছাভিত্তিক কাজ এ বিষয়টা আমার মনে হতে পারে